আমার কাছে একটা হেডফোন আছে যেটা খুবই ভালো লাগে ওটা আমি সবসময় ব্যবহার করি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এবং গান শোনার ক্ষেত্রে